এক পাঁচ দুহাজার এক দুই পাঁচ দুহাজার এক তিন এক তিন পাঁচ দুহাজার এক চার পাঁচ দুহাজার এক ছয় পাঁচ দুহাজার এক